আমার জন্যে লেখার সবচেয়ে চ্যালেঞ্জিং দিকটা হচ্ছে যে শব্দ চয়ন শব্দ চয়ন সঠিক না হলে মনের ভাবটা কিন্তু সঠিকভাবে প্রকাশ করা যায় না রাইটার্স ব্লক বা ক্রিয়েটিভ ব্লক সম্পর্কে সচেতন হতে গেলে প্রথমত নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে আর দ্বিতীয়ত শব্দ চয়নটা কিন্তু ঠিকভাবে করতে হবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে যেভাবেই হোক নিজের মনের ভাব বা নিজে যেটা চাইছি সেটা লেখার মাধ্যমে কিন্তু প্রকাশ করতেই হবে সেটা যে কোনো ধরণের সমস্যাই হোক না কেন তা ছাড়া এই বিষয়ে আমার অভিজ্ঞতা বলতে কবি বা কোনো লেখক হচ্ছেন একজন সৃষ্টিশীল সত্তা তিনি তার লেখার মাধ্যমেই জনসমাজের মধ্যে তিনি অমর হয়ে থাকেন আর তাছাড়া শব্দ চয়ন যেটা বলছি বার বারই যে একজন লেখকের ক্ষেত্রে তার মনের ভাবটা তার যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা তিনি তলোয়ার না ধরে কলম ধরেই সেটা প্রকাশ করতে পারেন এটাই একচুয়াল লেখকের সত্যিকারে লেখক হয়ে ওঠার একটা মানে একটা সামাজিক বৈশিষ্ট্য